আমি বত্তিরিশ বছর ধরিয়া হস্ত শো শিল্পের সঙ্গে জড়িত আমি হস্তশিল্পে বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং এই কাজ মেয়েদের শিখিয়ে থাকি আমি যে যে প্রোডাক্টগুলো করি যেমন সফট টয়েস সফট ডল জুট ব্যাগ ক্রিস্টাল ব্যাগ অরনামেন্টস ইত্যাদি র মেটেরিয়ালস সমস্ত বড়ো বাজার থেকে ক্রয় করে থাকি জুটের শপিং ব্যাগ পার্স টিফিন ব্যাগ ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করি ক্রিস্টাল শো পিস ওয়াল হ্যাঙ্গিং কি রিং ডোরওয়েল তৈরি করি সফট টয়েসের বিভিন্ন ধরনের অ্যানিম্যালস কুশান তৈরি করি কাপড়ের পুতুলের মধ্যে বর কনে উড়িষি পূজারিণীর মতোন পুতুল তৈরি করি এদের সমস্ত মুখ প্লাস্টার অফ প্যারিস দিয়ে করা এইগুলো তৈরি করে দোকানে বিক্রি করি এবং রাজ্য হস্তশিল্প মেলা সবলা মেলা পশ্চিম মেদনীপুর শিলিগুড়ি এই সমস্ত মেলায় বিক্রি করি